আমি কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি ডিটারজেন্ট সার্ফ তারপরে বিভিন্ন কম্পানির যেমন সার্ফ এক্সেল সানলাইট এছাড়াও আমি মাঝে মাঝে বাটি সাবান এইগুলো ইউজ করি এছাড়াও এবং বিভিন্ন পরিস্থিতিতে আমি কীভাবে কাপড় শুকাবো সেটা হল যে যখন গীষ্মকাল হয় তখন প্রচুর রোদ হয় তখন রোদের মধ্যে আমি ছাদে মেলে চলে আসি কাপড়গুলো এছাড়া আমি তারে দিই এছাড়াও বাগানে মেলতে দিই এছাড়াও যখন সেই যখন বৃষ্টি হয় প্রচুর বর্ষাকাল থাকে তখন কী করি যে না তখন ফ্যান চালিয়ে ঘরের ভেতর ফ্যান চালিয়ে একটা তার টাঙিয়ে তারের মধ্যে কাপড়গুলো ঝুলিয়ে দিই সে করে কী হবে যে ফ্যানের হাওয়াতে কাপড়গুলো শুকিয়ে যাবে এবং শীতের সময় শীতের সময়ও যখন রোদ ওঠে তখন শীতকালে ছাদে মেলে আসি এছাড়াও যখন রোদ ওঠে না যখন মেঘলা আকাশ থাকে তখন ফ্যানের তলায় দিয়ে দিই তখন ফ্যানের তলায় দিয়ে দিই এবং আমি মাঝে মাঝে পুকুরেও যেয়ে মাঝে মাঝে পুকুরেও আমি থালা ধুয়ে মাঝে মাঝে কু পুকুরেও আমি কাপড় চোপড় ধুয়ে আসি যা যেক্ষেত্রে জলটা কম নষ্ট হয় এবং মাঝে মাঝে কলের জলেও ধুই যখন পুকুরে যাওয়ার টাইম থাকে না তখন কলের জলেও ধুই একটা বালতিতে জল নিয়ে কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আরেকটা আরেকটা জলে সব কাপড়গুলো একসাথে একটা বালতিতে একটা জল মানে এক বালতি জলেই ধুয়ে নিই তারপরে আবার আরেকটা বালতি নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মেলে দিই তাতে আমার জলটা কম নষ্ট হয় আর পুকুরে ধুলে একবারেই ধুয়ে নিই তখন আমার জলের অপচয়টা কম হয় তাই এইভাবেই আমি আমার কাপড় জামাগুলো ধুই হয়ে গেছে